আজকাল কৃষকদের চাষবাস করার জন্য বীজ মালের দাম এতো বেশি হয়ে গেছে যে তারা আর চাষবাস করতেই পারছে না যদিও কষ্ট শিষ্ট করে ঋণ টিন করে চাষ বাস করছে সেই তুলনায় দাম পাচ্ছে না বহু কষ্ট করে চাষ বাস করার ফলে যখন তাদের ফসল বিক্রি করার টাইম হয় তখন তারা কি ঠিক মতো দাম পায় না কারণ সেই সময় দামটা কমিয়ে দেওয়া হয় যারা বড়ো ব্যবসাদার আছে তখন তারা কমিয়ে দেওয়া হয় কমিয়ে দেওয়ার ফলে তারা ঠিক মতো টাকাটা পাই না টাকাটা দেওয়ার দেওয়ার সময় হল কাট কাট করে টাকা দেয় তার জন্য সে টাকাটা তাদের কাজেও লাগে না ঠিক মতো করে সেই কাজটা করার জন্য তাদের পর্যাপ্ত পরিমান টাকা দরকার সেই টাকাটা তাদের কাজেই লাগে না এইটুকু করে টাকা দিলে তাদের কিভাবে কাজে লাগবে সেই জন্য এই কৃষকদের ভালোভাবে টাকা দেওয়া প্রয়োজন আছে যারা বড়ো ব্যবসাদার তাদের উচিত তাদের কৃষকদের মতো ছোট ছোট কৃষকদের যেমন পরিমানে যে টাকাটা তাদের প্রয়োজন তাদের দিয়ে দেওয়া উচিত